খবর শুনতে আমার খুবই ভালো লাগে আমি ডিউটি আর সে করে আসার পরে আটটা আর সে থেকে যে খবরগুলো দেখি সেগুলো ভালো লাগে খবরগুলো দেখতে গেলে দেশ বিদেশের বাইরে সবই খবর দেকলে ভালো লাগে কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলো জানা যায় ঘরে বসে তো আর তো জানা জানতে গেলেই আমাদের খবর দেখতেই হবে খবর দেখতে পেলে যেমন হচ্ছে কুম্ভ মেলায় যখন হয়েছিল তখন দিনের কত লোক হয়েছিল কত লোক মারা যাচ্ছিল কত গাড়ি যাচ্ছে চৌদ্দ পনেরো দিন ধরে এক মাস দেড় মাস দুমাস ধরে ওখানে কোথায় আগুন লেগে যাচ্ছে কোথায় কী হচ্ছে কত লোক মারা যাচ্ছে কত গাড়ি যাচ্ছে এই সব গাড়ি খবরগুলো দেখা যায় আবার গঙ্গাসাগরে কত লোক যাচ্ছে ওরকম গঙ্গাসাগরে কজন মারা যাচ্ছে না যাচ্ছে ওখানে কত লোক হয়েছে না হয়েছে কুম্ভ মেলায় কত লোক হয়েছে না হয়েছে ওই সব জানা যায় বাড়িতে সকলকে গল্প করা যায় তার পরে হঠাৎ কিছু দিন আগে একবার ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেনে লাস্ট দুটো বগি ভালো ছিল বাদ বাকি কত লোক মারা গিয়েছিল এই নিয়ে সরকার নানা রকম কথা বলে তার পরে এই দেশ বিদেশের তোমার খেলাধুলা হয় এই ক এই যেমনটা পাকিস্তানে খেলা হলো তখনও মানুষের একটা হইচই দেশ বিদেশের রাজনীতি সম্বন্ধেও অনেক কিছুই জানা যায় কোথায় কী হয়েছে যেমন একটা হসপিটালে একটা নারী ধর্ষণ হয়েছিল সেই সব বিষয়ে জানা যায় কী হয়েছিল ডাক্তাররা কতদিন ধরে ওখানে স্ট্রাইক করেছিল করে ধর্নায় বসেছিল এই সব সব কিছু মোটামুটি খবর দেখলে সব কিছু জানা যায় আমরাও এতে শরীর আমাদেরও ভালো থাকে দেশ বিদেশের খবর শুনতে পাই আমরা লোককে সেই সব গল্প করতে পারি যে সব লোক খবর দেখেনি তারা সেই সব জিনিসগুলো টোটাল তারাও জানতে পারে তার পরে তোমার এইসব খবরগুলো দিলে তারাও জানে যে এই ছেলেটা খবর ফবর দেখে কোথায় কী হচ্ছে না হচ্ছে